আমাদের স্কুলে পঞ্চাশ বছর পূর্ণ হলে বার্ষিক যাত্রা হয় এবং সেখানে পৌষ মাস আবার অন্যান্য পৌষ মাসের পরবের সময়েও যেমন পৌষ মাছের মকর সংক্রান্তিতে ধরুন মেলা বসে এই সব নিয়েও উজ্জাপিত হয় বার্ষিক মেলা হয় বার্ষিক যাত্রা আবার পঞ্চাশ ধরুন পঞ্চাশ বছর পূর্ণ হলো সেই পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার পর আমাদের স্কুলে নানা ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে নানা রকমের খেলা হয় আরো অনেক কিছু হয় সেইখানে ছেলেরা খেলা হয় নাটক হয় নাচ হয় আবার ছেলে মেয়েদের একটা যাত্রা অনুষ্ঠানও হয় এবং মেলাতে মেলাতে পৌষ মাসের মেলাতে নানা রকমের মেলা বসে অনেক মেলা একবারে পৌষ মেলা মানে সে কতো রকমের জিনিসপত্র বসে নানা রকমের জিনিস কিনে শেষ করতে পারবে না এই রকম কারো ইয়ে দোকান বসে খাবারের দোকান কতো জিলিপির দোকান এই সব মেলা নিয়ে এই মেলায় আমি ছোটোবেলায় খুব ঘুরতে যেতাম একবার স্কুলে আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় খেলা নিয়েছি অংক দৌড় নিয়েছিলাম চারশো মিটার দুশো মিটার আমি এগুলোতে সবেতেই ফার্স্ট প্রাইজ জিতে নিয়ে এসেছিলাম একটাতেও আমি সেকেন্ড হইনি প্রত্যেকটা খেলায়ই আমি ফার্স্ট হয়েছিলাম এবং প্রত্যেকটা খেলায়ই আমি প্রাইজ জিতে নিয়ে এসছিলাম স্কুলের স্যারেরাও খুব বলতো যে না তুমি খুব ছোটা খেলা দারুণ খেলো তো এই খেলায় তোমার খুব আগ্রহ আছে এবং তুমি খুব ভালো খেলাধুলা করতে পারো আবার নাটকেও নাটকেও আমি খুব ভালো অভিনয় করেছিলম তাই সবাই বলেছিলো যে তুমি নাটকও ভালো অভিনয় করতে পারো আবার আমাদের এখন মেলা বসে সেই মেলার সময় মেলাতে গিয়েছিলাম মেলাতে নানা রকমের জিনিস বসেছিলো কতো বেলুন খেলনার জিনিস কতো খেলাম শনি অনেক দু পয়সা শুদু কিনলেই হচ্ছে এটা কিনতে পারো ওটা কিনতে পারো ছোটোবেলায় তো শুধুই মাকে বাবাকে বলছি মা আমি ওটা কিনবো বাবা আমি সেটা কিনবো বলে কতো রকমের খাবার বসেছিলো কতো ফুচকা জিলিপি দোকান কতো রকমের খাবারের ধরো ভেলপুরি আলু কাবলি কতো রকমের দোকান কেনাকাটা সেখানে কিনে শেষ করতে পারবে না খেয়ে শেষ করতে পারবে না ছোটোবেলায় আমরা সকলেই সব বেড়াতে চলে যেতো বেলা বেলি সব বেড়া একগাদা পাড়ার মেয়েরা ছেলে মেয়েরা সব বেড়িয়ে ফেলতাম ছোটোবেলায় দিয়ে বলতাম কিরে মেলাতে যাবি তো সবাই বলতো হ্যাঁ হ্যাঁ মেলাতে যাবো মেলাতে অনেক রকম জিনিস বসেছে কতো ফুচকা ভেলপুরি আলু কাবলি কে কোনটা খাবি রে আমি আবার বলতাম কে কী নিবি ফুল গার্ডার কিনতম চুড়ি কিনতম কতো রকমের জিনিস কিনতাম কতো কলামপাতি কিনতাম রান্নাবাটি খেলার কাপ প্লেট গ্লাস কতো রকম জিনিস কিনতাম এই সব জিনিস কিনে বাবাকে বলতাম বাবা আমি এতো টাকার জিনিস কিনেছি টাকা দাও বাবারা বলতো না টাকা দেওয়া যাবে না আমি বলতাম না টাকা দাও ও ওটা কিনছে ও সেটা কিনছে আমাদের একজন একটা মেয়ে যাই কিনবে আমরাও দেখে বলতুম যে আমরাও ওই জিনিসটা কিনবো এই সব বলে সব স্মৃতি হয়েছিলো বলতাম যে না ছোটোবেলার দিনটা এলেই ভালো হতো ছোটোবেলায় কি সুন্দর সবাই একসঙ্গে ঘুরতে যেতাম একসঙ্গে খেলতাম স্কুলে খেলা নিতাম একসঙ্গে ও ছোটা খেলা অঙ্ক দৌড় বালি লাফ এই সব খেলা নিতম স্কুলে পঞ্চাশ বছর পূর্ণ হয়ে গেলেই আমরা কতো রকমের অনুষ্ঠান বসতো স্কুলে নাটক হতো যেমন খুশি সাজা আবার রবীন্দ্র সঙ্গীত নাচ হতো কতো কবিতা আবৃত্তি গাওয়া হতো আমরা কতো কি খেলা নিতাম ছোটোবেলা দিনগুলা আসলেই মনে পড়ে যে না বড়ো না হলেই ভালো হতো ছোটো থাকলেই ভালো হতো সেই সব মেলায় মেলায় যাওয়া মেলায় কেনাকাটা করা মেলায় একসঙ্গে খাওয়া একসঙ্গে ঘোরা সবাই হাত ধরে ধরে ঘুরতাম মেলায় কতো ভিড় লোকের ঠেলা ঠেলি গ্যাঞ্জাম মনে হতো এ এই এক এই আগে বলতো ও ওর হাত ধর ও বলতো এ ওর হাত ধর যাতে কেউ কারোর সঙ্গে হাত ছাড়াছাড়ি না হয়ে হারিয়ে না যায় বলে আবার সবাই একসঙ্গে বসে পাঁপড় খেতাম ফুচকা খেতাম ভেলপুরি আলুকাবলি এই সব সব খাবার খেয়ে একসঙ্গে আমরা আবার ঠিক বাড়ি ফিরে চলে আসতম তাই বলতাম যে না ছোটোবেলার দিনটাই ভালো ছিলো তখন ছোটো থাকলেই ভালো হতো ছোটোবেলার কথা মনে পড়লে খুব দুঃখ লাগে যে মনে হয় বড়ো হলাম ছোটো থাকলেই ভালো হতো না বড়ো হলেই ভালো হতো তাই কোথাও যে দিন মেলা কি স্কুলের অনুষ্ঠান হয় তখন মনে পড়ে যায় যে না বড়ো হলেই ভালো হতো ছোটোবেলায় আমরাও তো এরকম খেলা নিতাম আমরা মেলা দেখতে যেতাম সব সন্ধ্যা হলেই বেড়িয়ে বলতাম মেলায় যাবো মেলায় ঘুরতে যাবো আবার আবার স্কুলের অনুষ্ঠান হলো সব স্কুল চলে যেতাম বলতাম না স্কুলে খেলা দেখতে যাবো সব স্কুল যাবো বলে আমরা সব সকাল হলেই সব স্কুল বেড়িয়ে পড়তাম যে না ইস্কলে সারা দিন থাকতম সেখানেই খাওয়া দাওয়া কতো অনুষ্ঠান তাই সেসব কথা মনে পড়লেই যে ভাবি যে না বড়ো হলেই ভালো হতো সব ছোটো থাকলেই ভালো হতো সব একসঙ্গে সকাল হলেই সব স্নান করতে পুকুরে স্নান করতে চলে যেতাম পুকুরে স্নান টান করে খেয়ে দেয়ে সব স্কুলে বেড়িয়ে পরতাম স্কুলে সবাই জিজ্ঞেস করলে কিরে সকাল করে স্কুল যাচ্ছো কেন রে আমরা তখন বলতাম যে না আমাদের স্কুলে আজকে খেলা হবে অনুষ্ঠান হবে কতো রকমের অনুষ্ঠান হবে তোমরা সব অনুষ্ঠান দেখতে যাবে ঘরের লোককেও বলতাম সবাইকে বলতাম এসব অনুষ্ঠান দেখতে যাবে আমদের স্কুলে আজকে অনুষ্ঠান হবে তাই সেসব সব কথা মনে পড়লে সেসব কথা সব স্মৃতি হয়ে রয়েছে